আমরা ইতিহাসে বিভিন্ন রকমের রাজার গল্প পড়ে এসেছি এবং রাজা রাজ্য পরিচালনা করেন এবং প্রজাদের রাজস্ব ভাতা দেন রাজন্য ভাতা দেন আমরা বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজার গল্পই শুনে এসেছি ছোটোর থেকে স্কুলে আমাদের শিক্ষকরা পড়াতেন বিভিন্ন রকমের রাজার গল্প বলতেন এবং আমরা বইও পড়েছি রাজাদের অনেক ফসল ফলাতো তাদের রানী থাকতো তাদের অনেক বড়ো রাজমহল থাকতো সেখানে তারা রাজত্ব করতেন যেমন কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং এবং তিনি ভারতের অন্তর্ভুক্ত হতে রাজি ছিলেন না শাহাজাহান রাজা অশোক বিভিন্ন রকমের রাজাদের আমরা গল্প শুনেছি পড়েছি অশোক বিভিন্ন রাজা অশোক বিভিন্ন রকমের রাজমহল এবং প্রাসাদ বানাতো শাহজাহান কুতুব মিনার দিল্লিতে বানিয়েছিলেন এবং সেখানে এবং অনেক বড়ো ঝামেলা এবং যুদ্ধ হয়েছিলো তখন মধ্যযুগে অনেক অনেক রাজা ছিল তারা তাদের বিভিন্ন স্থাপত্য তৈরি করত আশ্চর্য আশ্চর্য সব কিছু আমরা অনেক রাজার গল্পই বইয়ে পড়েছি অশোক রাজার কথা মনে নেই বিভিন্ন রাজারা তাদের এবং অনেক রাজা থাকতো এবং একজন রাজার অনেক প্রজা থাকতো সেই রাজা শাসন চালাতো